হ্যাঁ চলছে তো হাঁস মুরগির অসুখ হলে বোঝা যায় যে অসুখ হয়েছে হাঁস পুকুরে চরে না যখন তখন বোঝা যাবে যে অসুখ হয়েছে তার দা নিয়ম মতন ওষুধ খাওয়ালে সে সেরে যায় ও মুরগির জ্বর আসলে একটু বোঝা যায় গায়ে হাত দিলে তার ওষুধ খাওয়ালে ও ঠিক হয়ে যায় নিয়ম মতন সব দিক থেকে ঠিকঠাক করে রাখলে ওগুলো হয়ে যায় যাদের কোনো অভাব নেই গরুর গরু গরুর শরীর খারাপ হয় ওদের টিকা ভ্যাকসিন না নিলে খুবই শরীর খারাপ হয় ওই জন্য করে আমাদের গরুদের নিয়ে গিয়ে ডাক্তারখানাতে টিকা টিকা ভ্যাকসিন দিয়ে আনতে হয় সরকার থেকে সব সরকার মতন আছে তো কম টাকা নেয় টিকা ভ্যাকসিন দিলে না দিলে ওই একটু শরীর খারাপ হয় একদিন আমি টিকা ভ্যাকসিন দিইনি গরুর গরুকে কী অবস্থা শরীর খারাপ হয়ে গিয়েছিল কী বা কীরকম হয়ে গিয়েছিল পক্স হয়েছিল ভয়ে গা হাত পা কীরকম হয়ে গিয়েছিল তারপর ডাক্তারখানায় গিয়ে নিয়ে এরকম এরকম বলে বলেছিল বলার পরে মলম ওষুধ দিলে খাইয়ে মলম লাগিয়ে তারপর দেখেছিলাম যে সেরে গিয়েছে হাঁস হাঁসের তো হলে হাঁস পুকুরে চরতে পারে না না শরীর খারাপ হলে অসুস্থ হয় ঝিমিয়ে যায় বসে পড়ে ওদের ওটা তখন গায়ে শক্তি থাকে না তাই ওদের ওষুধ একটু ওষুধ খাইয়ে দিলে এবার তার পরে একটু সুস্থ মতন হয় হওয়ার পরে তার পরে ও হাঁস মুরগি ডিম দিলে এইগুলো বি বিক্রি করতে হয় করে হয়তো বা কুটুম্ব আসলে ডিমগুলো রান্না করতে পারি হাঁসও রান্না করি করে তা ওর টাকাটা বেঁচে যায় গোশের টাকাটাও বেঁচে গেলে আমাদের লাভই হয় মুরগির ব্যবসা করে মুরগি ব্যবসা করি মাঝে সাঝে করে এখন করে তো করি না ওই জন্য করে অসুবিধা হয়ে গিয়েছে কম টাকা ইনকাম হয় হাঁস মুরগির অসুখ হলে তো অনেকটা বোঝা যায় যে অসুখ হয়েছে